সরকার সাধারণত চিকিৎসা সেবা সম্পর্কে শিক্ষামূলক এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এটি করা হয় সাধারণত স্বাস্থ্য বিভাগ আর সংস্থার অধীনে যা জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রচেষ্টা করে যেমন মেডিকেল ক্যাম্প করা হয় সকাল মানে সরকার বিভিন্ন মেডিকেল ক্যাম্প সংগ্রহ করে যা প্রায় মাসিক বেসিসে নির্দিষ্ট এলাকায় চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত হয় এই ক্যাম্পে মেডিকেল পেশাদার কর্মীদের দ্বারা পরীক্ষা পরামর্শ প্রয়োজনে চিকিৎসা প্রদান করা হয় মেডিকেল ক্যাম্প গ্রামের মানুষের সাধারণত স্বাস্থ্য সেবা জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসার সেবার প্রচার করে